হ্যালো য তোমার এবার ছুটি হয়ে যাবে তোমার তুমি সুস্থ হয়ে গেছো তোমার ছুট হয়ে গেলে কিছু বাড়ি গিয়ে ড্রেসিং করবে কাটা জায়গার যেন না জল লাগে ড্রেসিং করে সেখানে মোছামুছি করে যেটা যে ওষুধটা দেওয়া হয়েছে সেই ওষুধটা লাগাবে গ স্নান করার সময় জল না লাগে ওইটা দেখে শুনে স্নান করবে কিছু হালকা ইয়ে হালকা সবজি খে খাবে আর গোলা ভাত খাবে দুদিন পরে স্নান হবে

তা টাটা সুমো ভাড়া করবে ভাড়া করে যে ওই গাড়িতে চলে আসবে সাত দিন পরের কাটা সেলাই কাটতে হবে সাত দিন পরে সেলাই কেটে ড্রেসিং করে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আবার চলে আসবে ওই কাটা জায়গার যেন না ধাক্কা লাগে জল না না লাগে রক্ত পুঁজ হবে হ্যাঁ রা রাখছি এবার ওইভাবে সুস্থ হয়ে আসবে